হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ আমি এখন ফাঁকাই আছি বলুন হ্যাঁ আমি ভালো আছি আপনি ঠিক আছেন তো হ্যাঁ বাড়ির কাজ সেরে এই বসলাম এই তো এবারে গুছিয়ে হ্যাঁ আমারও এখন প্রশ্নপত্র তো তৈরি করা হয়নি আমি ওটাই ভাবছিলাম যে একবার যদি আলোচনা করা হতো তাহলে মনে হয় খুব ভালো একটা প্রশ্নপত্র আমরা দিতে পারতাম ছাত্রছাত্রীদের হ্যাঁ ওটা দেখা যাবে যে ওরা বিদ্যালয়ে কেমনভাবে পড়ছে তার পরে আবার বাড়িতে কেমনভাবে পড়ছে একটু এবারে না ঘুরিয়ে ঘুরিয়ে আমরা প্রশ্ন করব হ্যাঁ কঠিন প্রশ্ন না করলে না বাচ্চাদেরকে বোঝা যাচ্ছে না যে ওরা প্রস্তুতি কেমনভাবে নিচ্ছে আমি তো আজকে বিদ্যালয়ে যাব না আমার তো ছুটি রয়েছে বলুন আপনি ফোনেই হ্যাঁ আমি কাল বা পরশু তো যাবই বিদ্যালয়ে কিন্তু আজকে যদি আমরা একটু আলোচনাটা করে রাখি তাহলে আমরা প্রশ্নপত্রটা শুরু করতে পারি হ্যাঁ আমিও তো ওই অধ্যায়গুলো দেখেছিলাম দেখে দেখে কিছু মনে রেখেছিলাম প্রশ্ন যে এইগুলো আমি লিখব কিন্তু আমার এখনও লেখার সময়ই হয়নি ঠিক আছে তাহলে আপনি পাঠিয়ে দিন আমিও সেই হিসাবে দেখব আর নিজের মতো যদি আমার ভালো লাগে কিছু প্রশ্ন তাহলে আমি ওর সঙ্গে যোগ করব বা যদি দেখি মনে হচ্ছে যে একটু ছোট বা সোজা হয়ে যাচ্ছে প্রশ্নটা তাহলে আমি ওইখান থেকে বাদ দিয়ে দিতে পারি তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনিও কিন্তু খুব ভালোই প্রশ্নপত্র বানান আপনারও প্রশ্নের মানগুলো আমি দেখেছি বেশ খুবই উন্নতমানের এবং ছাত্রছাত্রীরাও খুব পছন্দ করে আপনার প্রশ্ন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কবে বিদ্যালয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দিন তাহলে ঠিক আছে রাখি হ্যাঁ